হ্যাঁ তারা মা ভাণ্ডার চালের দোকান বলুন হ্যাঁ বলুন কতটা কি লাগবে হ্যাঁ চাল আছে কতটা কি লাগবে আপনি বলুন আচ্ছা আপনি প্যাকেট নেবেন না বস্তা নেবেন না লুজ নেবেন বস্তা নেবেন তো আচ্ছা বস্তা বস্তা নেবেন ঠিক আছে আপনি আসুন সেইরকম দাম দর করে দেওয়া যাবে আপনি আসুন না দোকানে ওটা তো একশো বাইশ টাকা করে কেজি আপনি কীরকম কি বলতে চাইছেন কতটা কি নেবেন আপনি দোকানে আসুন সেরকম বলবো আমি আরে সেইরকমও কেজি হিসাবে দু টাকা করে কম দেবেন আমার কি না দেখুন আমরাও তো সেই কিনে নিয়ে এসেও বিক্রি করছি আমারও তো দোকান সেরকম তো দাম এখন তো জাল চালের দাম বুঝতেই পারছেন কেমন কি তাহলে সেরকম করেই তো আমাকেও বিক্রি করতে হবে বুঝতেই তো পারছেন যে কীরকম চালের দাম আর এখন বাসমতী চালের অনেক দাম মানে দু টাকা করে পাঁচ ডজন একশো কুড়ি টাকা করে দিতে তো হবেই না আমি দেখছি যদি নেন যাতে যা হয় সেইরকম করে একশো কুড়ি টাকার মধ্যে দেব আপনি দোকানে আসুন সেরকম করে দেওয়া হবে না না যা আর এখন দেখছেন তো চালের মানে দোকানের যা অবস্থা যা ব্যবসার অবস্থা চাল যা দাম সেই দামে দেওয়া যায় কি আপনি আসুন ঠিক করে দেওয়া যাবে প্যাকেট নেবেন বলছেন তো বস্তা সেরকম দেওয়া দু টাকা করে কম দেবেন সেরকম না হলে এসে দেখুন যে কীরকম কি দামের কি চালটা নেবেন না নেবেন সেরকম মানের ব্যবস্থা করে দেওয়া যাবে এর বেশি কিছু দিতে পারবো না কারণ আমি তো কেনা জিনিস বুঝতেই পারছেন আর এখন জিনিসের যা দাম না আমি বেশি দাম বলিনি বলিনি এই জন্যই জিনিসের যা দাম আর এখন যা অবস্থা সেইরকম দোকানে মানে দু টাকা বেশি মানে কম ছাড়া দিতে পারবো না এই আর কি হ্যাঁ সে বুঝলাম সে যেত না কিন্তু আসুন তো তারপরে দোকানেই আসুন তারপরে দেখছি কি করা যায় না যায় সেরকম ব্যবস্থা করে দেওয়া হবে আপনি তো লেনদেন করছেন আরও অন্যান্য দোকানে সেরকম খুঁজে পেলে আমাকে দামটা বলুন আমি তো বলছি যে দু টাকা কম করে দেব আসুন অসুবিধা হবে না